মাছ ধরা বিষয় নিয়ে এমন কিছু আপনি জানেন তা বলুন আমি হয়তো বেশি কিছু জানি না অল্প কিছু জানি কিন্তু মাছ ধরা নিয়ে মাছ জঙ্গল ফিশারি বা এমন এমন জায়গা আছে মাছ নিয়ে আমাদের জীবিকা নির্বাহ হয় মাছের ওপরে মাছ বিক্রি করে জঙ্গলে যারা যায় আমাদের গ্রাম অঞ্চলে অনেকে আছে জঙ্গলে বা সমুদ্রে গিয়ে মাছ ধরে তারা সেই মাছ ধরে সে জীবিকা নির্বাহও করে এবং সেই মাছ বাজারে উৎপাদন করে সেই মাছ আমরা বাজারজাত করে আমরা কিনে এনে আমরা খাওয়া দাওয়াও করি এমন জায়গা এমন এমন জায়গা আছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ছোটো ছোটো জায়গা আছে এমন এমন জায়গা আছে আপনার নদী খাল বিল মাঠ ঘাট এমন এমন জায়গা আছে লোকে টেম্পু জাল যেটা বলে সেই টেম্পু জাল ধরে আমাদের মা বোনরা জীবিকা নির্বাহও করে ছোটো ছোটো পিন বাগদা ধরে সেই পিন বাগদা বড় বড় মহাজন ব্যাপারী যারা আছে তাদের কাছে বিক্রি করে বিক্রি করে সংসার চালায় জীবনযাপন করে বর্ষাকালে আমরা মাছ আটল পান্নাজাল ইত্যাদি এমন মাছ ধরার কৌশল বা ছিপ দিয়ে আমরা মাছ ধরি কী করি সেই মাছগুলো আমরা মার ধরে মার খাট খাল বিল মাঠ ঘাট থেকে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে আমরা জীবিকা উৎপাদন করি আমাদের নিজেদের পেটের খাদ্য নির্বাহর জন্যে আমরা ফিশারি জেলে যারা নদীতে ঝড় বর্ষা দিন ঝড়ঝাপটা খেয়ে দিনের পর দিন তারা এই মাছ ধরে যাচ্ছে কেন আমাদের স্ বাড়ি বাচ্চাকাচ্চা বৌ ঝি আছে তাদের জীবিকা সংসার চালাতে জীবিকা নির্ভর করে মাছ ধরা বিষয় এমন কিছু না মাছ ধরে বাজারে বিক্রি করা যা মূল্য সে মূল্য আজও পর্যন্ত কেউ পায় না আমরা হয়তো একশো টাকায় বাজারে বিক্রি করি সেই মাছ ব্যাপারী ক্ তিনশো টাকায় বিক্রি করে তাহলে কী হয় আমাদের জনজীবন নাগরিক যারা আছে অত্যধিক দামে কিনতে হয় এদিক থেকে কী হয় আমাদের বাজারে মূল্য যা অনেকটা বেড়ে যায় কিন্তু দিনের পর দিন আমরা ঝড় বৃষ্টি খেয়ে সমুদ্রে যেভাবে সমুদ্রে ঝড় বৃষ্টির সাথে আমরা যেভাবে যুদ্ধ করে জীবনকে বাজি রেখে মাছ ধরি এর থেকেও মানুষের অন্যভাবে জীবিকা নির্বাহ করা মনে হয় খুবই সহজ তা সত্ত্বেও আমরা জীবনের সাথে লড়াই করে সমুদ্রে জীবিকা নির্বাহ করি মাছ ধরি সেই মাছ আমরা বড় বড় শহরে নিয়ে গিয়ে খুব অল্প দামে বিক্রি করি এবং সেই মাছ বাজার থেকে জনসাধারণ কিনে নিয়ে যায় অনেকটা বেশি দামে নিজেদের খাওয়ার জন্য মাছ এমন কিছু না মাছ ধরে আমাদের ছোটো ছোটো ওই পিন বাগদা থেকে বাগদা যেসব আমরাদের মা বোনরা নদীতে ফিশারি জাল ধরে সেই পিন বাগদা বড় বড় ফিশারিতে গিয়ে বড় বড় বাগদায় পরিণত করে বিক্রি করে জীবিকা নির্বাহ হয় তার মূল্য অল্প কিছু পায় মাছ ধরা বর্ষাকালে মাছ ধরা সমুদ্রে মাছ ধরা জঙ্গলে মাছ ধরা নদীতে মাছ ধরা মাছ ধরা অনেক রকম তফাৎ আছে অনেক রকম বিভিন্ন প্রভাব আছে মাছ কিন্তু শখে ধরে না মাছ মানুষ ধরে পেটের জ্বালায় জীবিকা নির্বাহ করার জন্য মাছ কিন্তু কেউ খাওয়ার জন্য ধরে না আপনি মাছ ধরে কটা খাবেন একটা দুটো খেলেন কিন্তু সবাই কিন্তু ওই জীবনকে বাজি রেখে মাছ ধরতে যায় নিজে পেটে খাওয়ার জন্য না জীবনকে মাছ দ্ জীবনকে বাজি রেখে সমুদ্রে মাছ ধরতে যায় নিজের পেটের খিদে নির্বাহ করার জন্য আপনার মুখে মাছ তুলে দেওয়ার জন্য এটা হলো মাছ ধরা মাছ ধরায় বিভিন্ন কৌশল আছে ছিপ দিয়ে মাছ ধরা নৌকা দিয়ে মাছ ধরা ফিশারি দিয়ে মাছ ধরা টেম্পু দিয়ে মাছ ধরা আপনি হয়তো অনেকে জানেন না অনেক লোকে হয়তো জানে না যে মাছ ধরার কৌশল কী আমাদের এখানে মাছ ধরার কৌশল হচ্ছে আটল গ্রাম অঞ্চলে কী হয় বাঁশ কেটে ছোটো ছোটো ও ফালি করে আটল বানায় সেই আটল কী হয় খাল মাঠ বিল এই সব জায়গায় পাতে তার ভিতরে মাছ ধরে তার ভিতরে মাছ ঢুকে সেই মাছ বিক্রি করে এ করে বিক্রি করে বাজারজাত করা হয় এটাই আমাদের মাছ ধরা সিস্টেম সুন্দরবন জঙ্গলে মাছ ধরা সুন্দরবনে জঙ্গলে মাছ ধরা সিস্টেম বাঁকুড়া জেলা বা বড় বড় দিঘী বা অন্য অন্য জায়গায় সমুদ্র বীরভূমে মাছ ধরা খাল বিল জনসাধারণ যেভাবে মাছ ধরে এগুলোও ধরে পেটের জীবিকা নির্বাহন করার জন্য